আমি ছবিতে এডিট করি এডিট করে জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করি ক্লিয়ার করে দিই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আর মেমোরি কার্ড হচ্ছে যেটা স্টোরেজ মানে যেখানে সংরক্ষণ করা হয় অনেক কিছু যেগুলো আছে ছবি ভিডিও তারপরে অনে এরকম কিছু জিনিস যেগুলো অনেক দিন পুরোনো কিন্তু সেগুলো খুব স্মৃতির সেইগুলো মেমোরি কার্ডে ট্রান্সফার করে মানে ট্রান্সফার করে সেগুলো সারা জীবন সংরক্ষণ করা যায় নিজের কাছে সেইগুলো কিছু বিশেষ মুহূর্তের বিশেষ স্মৃতি হতে পারে ভিডিও হতে পারে প্রিয় মানুষের সাথে ছবি হতে পারে বিভিন্ন জিনিস হতে পারে ছবি ভিডিও এইগুলো ধরুন ফোনের স্টোরেজ ভর্তি হয়ে ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছে তখন ওই স্টোরেজটা রিকভার করতে তখন মেমোরি কার্ডে ছবি ভিডিও ডেটা ট্রান্সফার করা হয় এটাই হচ্ছে ও ট্রান্সফার করার পরে ওটা সে তুমি তুমি যতদিন রাখতে চাও ততদিন তুমি রাখতে পারো তোমার কাছে নিজের কাছে স্মৃতি হিসেবে ওইটা থেকে যায় ফটো উন ফটোগ্রাফির ব্যবহার হচ্ছে কিছু মিষ্টি মুহূর্ত আমাদের আমাদের যেরকম এখন সবাই প্রি ওয়েডিং শ্যুট করে তারপরে বার্থডে জন্মদিন পালন সেই ছবি তোলে বিবাহ বিয়ে রিসেপশান এইসবের ছবি তুলে নিজের দিনটাকে সুন্দর করে সারা জীবনের জন্য মনের স্মৃতির পাথায় তুলে রাখে ওই ছবিগুলোর জন্য যখনই ওই ছবি ফটোগ্রাফিগুলোতে ফটোগ্রাফ ফটোগোগুলো দেখব তখন তার ওই দিনটার কথা ওই সময়ের কথাটা ঠিক মনে পড়ে যাবে এখন এআই বেরিয়েছে এআই সরঞ্জামের মাধ্যমে ছবিটা সুন্দর মুখটা আরও শার্প সুন্দর দেখতে লাগে এখন